হ্যাঁ আমি ছোটোবেলায় শুয়ে শুয়ে খেলা ফো খেলা উড়ন চণ্ডী খেলা

আরার ফুলেট খেলা হ্যাঁ এইসব ভালোবাসতো আর এমনিতে আরও আরও খেলা মানে ফুলেট খেলা তারপরে খো খেলা

আর আর ঘরঞ্জণডী বড়ছু তারপরে চঞ্জন্ণী খেলা হতো এমতে আমরা সাত আটজন মিলে হাত মোটামুটি করে ঘোর ঘুর পা খাতে হবে আ র আর একজন ছাড়িয়ে গ তার আর ছোয় দিত ঘুরনচন্্নি আর খো খো খেলা খো খেলা এরকম দুই সাইটটি চার পাঁচজন করে বড়বো আর এতে একজন আস বলবে যে খো খো খো হ আলে আর আরক জেন ছড়ি দে মানে আরেকজনের ছেড়ে ম সোয়া দেওয়ো খুব খাল তারপরে এইভাবে খেলা দিলে করতাম ফুলের খেলা এরকম এড়া কতোড়া ফলেের খেলতে পারে কতড়া এ করো্ত পারে

আবার আর